হ্যাঁ হস্তশিল্পের জন্য যেগুলো আমি জানি সেই ব্যাপারেই বলছি যে যেমন আমাদের এখানে কালীঘাটের পট যেমন আছে যেখানে সরা পট হয় আর আমার জানার মতে মেদিনীপুরের পিংলা একটা গ্রাম আছে যেখানে প্রত্যেকটা বাড়ি তাদের দেওয়াল থেকে নিয়ে শুরু করে মানে মাটির যে দেওয়াল সেখান থেকে আর তাদের উঠোন পর্যন্ত এত সুন্দর আল্পনায় কারুকার্য করা যে সেটাও একটা পটের মধ্যেই পড়ে আর আরেকটা জিনিস এখন আমরা যেটা দেখতে পারি যে প্রত্যেকটা ফার্নিচারের মধ্যে যে হাতের কাজের যে আমরা যে ঘরে যে আলপনা দিই সেই ডিজাইনের খাট থেকে শুরু করে ড্রেসিং টেবিল বা বিভিন্ন ডেকোরেশান এমনকি এখন লক্ষ্য করা যায় যে অনেক বাড়িতে এমন আছে যারা ফলস সিলিং তৈরি করে সেই ফলস সিলিংয়ের মধ্যেও হাতের কাজের বা ওয়ালের মধ্যে তারা নিজস্ব কারুকার্য দিয়ে সেটাতে সুন্দর একটা সিনারি তৈরি করে হুম তা হাতের কাজের বিভিন্ন রকম জিনিস আছে আর প্রাকৃতিক রঙ যেটা যেমন আমরা যখন আগে ছোটোবেলায় দেখতাম মা ওরা কয়লা দিয়ে বা কাঠের উনুনে রান্না করতো তার যে ছাইটা যে ডাস্টটা সেইটা দিয়েও ক্যানভাসে পিকচার আঁকা হয় সেটাও আমরা লক্ষ্য করেছি এমনকি ওয়াটার কালারের জন্য অনেক সময় যেমন আপনা কী বলবো যে নেল পালিশ বা লিপস্টিক এই সবের ইউস করা হয় ওয়াটার কালারে হ্যাঁ হাতে কারুকার্যতেই সেই জিনিসটা তৈরি হয় আর এইগুলো প্রাকৃতিক রঙ দিয়ে অনেক রকম বিভিন্ন জিনিস তৈরি হয় আর হাতে কাটা কাপড় দিয়ে এখন তো ট্রেনে ম্যাক্সিমাম দেখা যায় যে বিভিন্ন জুটের যে কাপড়গুলো আছে সেই কাপড় কাটিং করে যেহেতু প্লাস্টিক বর্জন করতে বলছে গভর্নমেন্ট থেকে কেন প্লাস্টিকটা অনেক পলিউশান সৃষ্টি করে যার জন্য তারা বিভিন্ন রকম হাতে কাটিং ডিজাইন করা গ্রামের মেয়েদের দিয়ে হোক বা শহরের মেয়েদের তারা ডিজাইন করে সুন্দর পিকচার রেখে সেই ব্যাগগুলো সেই জুটের ব্যাগ বা পাটের ব্যাগ সেই ব্যাগগুলো বিক্রি হচ্ছে তারা নিজের হাতে কাটিং করে আর শান্তিনিকেতনে গেলে তো আপনারা দেখতেই পারবেন সেখানে বাংলা শিল্প বাংলা নৃত্য গান কীভাবে আজও চিরস্থায়ী হয়ে রয়েছে সেটা তো দেখাই যায় আমি নিজে গিয়েও দেখেছি খুব ভালো লাগে শান্তিনিকেতনে গেলে সেই জিনিসটা বিশেষ করে যখন বসন্ত পঞ্চমী উৎসব হয় সেই সময়টা আরও সুন্দর হয়ে ওঠে হুম তবে পশ্চিমবঙ্গের লোকনৃত্য বলতে বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান হয় যেখানে বিভিন্ন রকম প্রার্থনা হয় বিভিন্ন রকম উৎসব হয় এমনকি বিভিন্ন রবীন্দ্রসঙ্গীত বা বিভিন্ন শরৎচন্দ্রের কোনো উপন্যাস তার উপরে ড্রামাটিক ক্রিয়েট করা হয় সেগুলো বিভিন্ন আচার অনুষ্ঠানে দেখা হয় এমনকি আমাদের যে বাঙালির প্রিয় উৎসব দুর্গা পুজো সেই মহিষাাসুর মর্দিনীটাও আমরা ড্রামাটিক হিসাবে সেটা আমরা তুলে ধরার চেষ্টা করি এই সব অনেক কিছু দিয়ে বাংলার পশ্চিমবঙ্গের ঐতিহ্যকে বাঁচিয়ে রাখার চেষ্টা করা হয়েছে